হ্যাঁ আপনার চায়ের দোকানটা আজকে খুলেছেন আচ্ছা আমি যাবো বুঝলেন তো বিকেলে তা আজকে কি চায়ের সাথে কিছু বানাচ্ছেন ঘুগনি টুগনি রুটি ঘুগনি টুগনি আর পকোড়া আচ্ছা আচ্ছা আপনি এক আমি যাবো বিকেলে চা খেতে চায়ের সাথে একটু মুড়িটা না ছোলা টোলা চপ টপ দিয়ে একটু মেখে দিতে পারবেন তো হ্যাঁ আপনার দোকান থেকে আপনার দোকানে অনেকদিন থেকেই চাটা খাচ্ছি তো আমার খুব ভালো লাগে আপনি এত সুন্দর চা কী করে বানান বলুন তো দিদি আচ্ছা প্রথমে কি আপনার এত বড়ো চায়ের দোকান ছিল নাকি প্রথমে ছোটো করেছিলেন কী করেছিলেন আচ্ছা আপনাকে আপনি তো একাই দেখি সব করেন আপনার বাড়িতে আর কে কে আছে

আপনাকে কেউ সাহায্য করে না হ্যাঁ আর আমি দেখেছি আমাদের এইখানে না আপনার দোকানেই সবথেকে বেশি ভিড় হয় মানে আপনি এত সুন্দরই সবকিছু চপ পেঁয়াজি এগুলো বানান বা চাটাও এত সুন্দর বানান যে সত্যিই আপনার দোকানেই এত ভিড় হয় ওই কারণে খুব ভালো লাগে খেতে চাটা আমি আপনার কাছে শিখতে চাই হ্যাঁ আপনি কত বছর ধরে আপনি কত বছর ধরে এই চাটার দোকান খুলেছেন হ্যাঁ আমাদের এমনি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার চায়ের ব্যবসা তো কোনো ছোটো ব্যবসা নয় অনেকে ভাবে হয়তো চায়ের দোকানদার মানে ছোটো ভাবে তো যে কোনো ব্যবসার ক্ষেত্রেই প্রথমে না একটু কম দিয়েই শুরু করতে হয় এটা আমি শিখলাম আপনার থেকে থেকে যে ছোটো থেকে শুরু করে সেটাকে আস্তে আস্তে কীভাবে বাড়ানো যায় কীভাবে মানে ভালো জিনিস তৈরি করে অল্প দামের মধ্যে মানুষকে খাইয়ে সেই দোকানটাকে বড়ো করা লাভ করা আপনার দেখেই আমি শিখলাম বুঝলেন খুব ভালো লাগলো ওই জন্য হ্যাঁ একদম ঠিক হ্যাঁ আর আপনার ব্যবহারটাও তো খুব ভালো ওই জন্যই কাস্টোমাররা বেশি আসে আপনার খাবারের সাথে আপনার ব্যবহারটাও খুব সুন্দর ওই জন্য আমার আপনার দোকানে যেতে খুবই ভালো লাগে আপনি এক কাজ করতে পারেন ওর সাথে আপনি কিছু যেমন পকোড়া আছে যেমন একটু মাংসের পকোড়া রাখতে পারেন এটা কিন্তু মানুষ খায় ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি আপনার দোকানে যাচ্ছি একটু স্পেশালভাবে আমাকে চা বানিয়ে দিয়ে খাওয়াবেন মুড়ি মেখে খাওয়াবেন ঠিক আছে রাখছি তাহলে